আমি বাড়িতে ফুল গাছ লাগাই গাছ তো সব ফুল গাছ গাঁদা গাঁদা ফুল গাছ গোলাপ গাছ এমনি গাছ টাছ লাগানো হয় ফুল গাছ লাগাই তো তারপরে যেমন বাড়িতে কুমড়ো গাছ লাউ গাছ সবজি গাছ এ ধরনের সবজি গাছ টাছ গাছপালা লাগানো হয় তো আমি কিছু চাষ বাস করি বাড়িতে যে সবজি সবজি চাষ ফুল গাছ এমনি গাছ পালা লাগাই তো ভালোই লাগে খারাপ লাগে না বাড়িতে তো বাড়িতে লাগা লাগানো হয় তো ঘরের সদ্য যে সবজি ওগুলো এসের জন্য যে আমরা বিনা সার দিয়ে এই জিনিসগুলা আমরা বানাই তো ভালো লাগে খারাপ না তো এটা যে আমার লাগানোর জন্যে তো আমাকে তো চেষ্টা করতে হয় তার পেছনে কষ্টও করতে হয় যেমন গাছটা লাগানোর জন্য তো গাছটা মাটি আগের থেকে ঠিক করতে হয় মাটি ঠিক করে রাখার পরে গাছটা লাগানো হয় সেই গাছটা লাগিয়ে তো জল দেওয়া তো তারপরে বাড়ির যে সবজি খোসা ফোসা যেগুলো আমরা ফেলে দিই বাদ দেওয়া তো ওইগুলো দিয়ে আমরা সার টার এইভাবে তৈরি করি করে গাছে লাগাই লাগিয়ে গাছ বড়ো হচ্ছে ফল হচ্ছে গাছ লাগাতেও আমার ভালো লাগে